আমি কিছু দিন আগেই কলকাতা থেকে বাড়ি আসার জন্য একটি এজেন্সি থেকে একটি উবের ক্যাব বুক করেছিলাম এবং ওই কোম্পানিটির থেকে যেই গাড়িটি আমাকে দেওয়া হয়েছিলো কলকাতা থেকে আসার জন্য সেই গাড়িটি খুবই ভালো মানের ছিলো এবং ওই গাড়িটাতে আমি যে আসছিলাম আমার ধকলটাও অনেক কম হয়েছে এবং ওই গাড়ির যে ড্রাইভারটি ছিলো সে খুবই বন্ধুত্ব প্রকৃতির ছিলো এবং অতি সহজেই সে আমার সাথে মিশে গিয়েছিলো এবং পুরো রাস্তায় আমাকে চুপচাপভাবে বসে আসতে হয়নি আমি তার সাথে আমার প্রয়োজন মতো কথা বলতে পেরেছি এবং তার কথাও শুনেছি এর ফলে আমার সময়টা অতিবাহিত হয়েছে এবং আমি বসে বসে আলা হয়ে যাইনি এই জন্য আমার ওই ড্রাইভারটিকে খুবই ভালো লেগেছে এবং ওই এজেন্সির মানুষদের ব্যবহারও খুব ভালো তাই আমি আগামী দুদিনের মধ্যে আবার কলকাতা যেতে চাই সেই জন্য আমি ওই এজেন্সির কাছে আবেদন জানাচ্ছি যদি ওই ড্রাইভারটিকে আমার জন্য দিতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং ওই অন্য গাড়ি হলেও চলবে যদি ওই ড্রাইভারটা থাকে তাহলে আমার যেতে ক অনেকটাই সুবিধা হয় এবং ওর সাথে আমি ওকে ভরসা করতে পারি এই জন্য যদি আপনারা দয়া করে ওই ড্রাইভারটিকে আমার পরশুদিনের কলকাতা যাওয়ার জন্য গাড়ি সহ পাঠিয়ে দেন তাহলে খুবই ভালো হয়